আমার পছন্দের জি বাংলা চ্যালেঞ্জ জি বাংলা চ্যানেল হচ্ছে দিদি নাম্বার ওয়ান সব থেকে আমার প্রিয় রিয়েলিটি শো যা অনেক মেয়েরা খেলতে আসে যাদের কথা শুনে আম আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ এতো কষ্টে দুঃখে যন্ত্রণায় আছে আমরা অনেক সুখে আছি যে কারণে ওনাদের থেকে অনেক কিছু ভাবি দিদি নাম্বার শোয়ে রচনা ব্যানার্জি ওনার দুঃখ কষ্ট সব লুকিয়ে উনি কীভাবে হাসেন আমাদের আমাদিকে খুশি করার জন্য ওনাকে দেখে কিছু জিনিস শিখার আছে যারা আসে তাদেরকেও চোখে দেখতে পাই না কেও হাঁটতে পারে না কারোর স্বামী চোখে দেখতে পায় না কেউ হাঁটতে পারে না তাদেরকে নিয়ে সংসার করে আমরা দৈনন্দিন জীবনে কত কষ্ট দুঃখ যন্ত্রণায় থাকি থাকি সেই মানুষগুলো যে থাকে তারা দুঃখ কষ্ট থেকে কীভাবে হাসি খুশিতে থাকে পরিচয় হয় তাদের দেখে আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে রচনা ব্যানার্জিকে যে সবসময় হাসতে থাকে